আমি যে ছবিটা দরকার একমাত্র সেই ছবিটাই পোস্ট করতে পছন্দ করি কারণ আমি খুব একটা পছন্দ করি না এই যে ফেসবুকের মাধ্যমে যে সবাই ছবি পোস্ট করে আমার নিজস্ব ব্যক্তিগত যেটা মনে হয় যে সব ছবি আমার মনে হয় না যে সমাজের কাছে তুলে ধরা দরকার যে ছবিগুলো যেখানে দরকার সেই ছবিগুলো সেখানেই আমার মনে হয় যে দেওয়া উচিত এবং সেই ছবিগুলো সেখানেই রাখা উচিত